পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থায় মাস্টারদের ঘাটতি হওয়ার খুব স্বাভাবিক কারণ যেসব স্কুলে মাস্টারদের নিয়োগ প্রচুর দূরে দূরে বাড়ি থেকে হয়েছে সেইসব মাস্টারদের আসা যাওয়া খুবই কষ্টের যখন কোনো বড়ো বন্যা বা প্রচুর ঝড় জল চালায় তখন তাদের বাস বা অন্যান্য যে গাড়ি সেগুলি বন্ধ থাকে এবং তাদের আসতে অসুবিধা হয় অপর্যাপ্ত প্রশিক্ষণের সমস্যা বলতে বিভিন্ন মাস্টারদের যেমন গাড়ির সমস্যা অন্যান্য প্রাইভেট কারের সমস্যা ট্রাফিক জ্যাম এই সব নিয়ে তাদের মোকাবিলা করতে হয় শিক্ষকদের যে নিয়োগ বৃদ্ধি করবে তারও উপায় নেই এক লক্ষ ছেলে পেলে সেখানে দশ হাজার ছেলে চান্স পাচ্ছে এই রকম করে তাদের শিক্ষার নিয়োগ বৃদ্ধি পেতে আস্তে আস্তে দেরি হচ্ছে